আমি কীসে বেশি লিখতে ভালবাসি সেই কথা বলতে গেলে আমাকে বলতে হবে যে আমি সব জিনিসের ওপরেই লিখতে বেশি ভালোবাসি তার মধ্যে আমি পুরোনো নিয়ম অর্থাৎ কাগজে কলমে লেখাটাকে বেশি পছন্দ করি কারণ কাগজে কলমে লেখাটা আমার সরকারি ক্ষেত্রে বা নিজেদের দরকারের ক্ষেত্রে অনেক সময় বেশি দরকারি হয়ে ওঠে তারপর কাগজে কলমে লেখা আমাদের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে থাকে কাগজের ওপর যখন আমরা কলম দিয়ে লিখতে থাকি তখন কালির গন্ধ আমাকে খুব ভালো লাগে তারপর আমার লেখাটা সুন্দর লাগে এবং মনটাও উৎফুল্লিত হয় তাছাড়াও যখন প্রয়োজন হয় তখন আমি ল্যাপটপ বা মোবাইলেও টাইপ করে থাকি যেমন কা কাউকে দূরে কোনো অনলাইনে ব্যক্তিকে ম্যাসেজ পাঠাতে হয় হ্যাঁ তখন আমি মোবাইলেই ব্যবহার করে থাকি ম্যাসেঞ্জে ম্যাসেজ কোতে করে তারপরে কাউকে যখন আমার অফিসে ইমেল ফিমেল করতে হয় তখন আমি ল্যাপটপ থেকে ইমেল করে থাকি অর্থাৎ আমার যেমন আমি কাগজে কলমেও লিখতে ভালোবাসি সেই সঙ্গে সঙ্গে আমি মোবাইল বা কম্পিউটার এই সবেতেও লিখতে ভালবাসি কারণ সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে লেখার অনেক পরিবর্তন হয়ে উঠেছে সবাই এখন আর কাগজে কলমে লেখে না তাই আমাকে যুগের সঙ্গে তাল মেলানোর জন্য এই সব কম্পিউটার বা মোবাইল ব্যবহার নতুনভাবে শিখতে হয়েছে